পশ্চিমবঙ্গ এমনই একটি শিল্প এবং কারুকার্যের সমৃদ্ধ দেশ যে সেটাকে চিনতে বা এক নামেই সেই জায়গাটাকে চিনতে মানুষের কোনো অসুবিধেই হয় না যেমন বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির ছৌ গম্ভীরা মুখোশ কুমারটুলির প্রতিমা তৈরি এই প্রতিমা তৈরি বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির এই জিনিসগুলি আমাদের কাছে খুবই পরিচিত একটি জিনিস এগুলিকে আমরা এক নামেই চিনে যাই আর এসব সংস্কৃতি এসব কারুকার্য এসব শিল্প থেকে আমরা অনেক রকম শিক্ষা লাভ করি এবং নতুন ভাবে কিছু গড়ে তোলার মানসিকতাও আমাদের আসে আমাদের উচিত এই শিল্পগুলিকে সম্মান করে এগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গের নামকে আরো উজ্জ্বল করে তোলা